হোটেল লাটে ওঠা শিল্পকে সাহায্য করছে কীভাবে হোটেলে আগেকার দিনে ছিল গুল কয়লা এইসব দিয়ে রান্না বান্না করত তখন দেখা যাচ্ছে খাওয়ার করতে দেরি বা পাঁচজনের জায়গায় দশ জন কাজে লাগছে এখন বিজ্ঞানী প্রযুক্তি সবকিছু বেরিয়েছে গ্যাস মাইক্রো ওভেন তাতে করে রান্না বান্না হয়ে যাচ্ছে আর রুটি চাকি বেল্লিতে রুটি যাদের হোটেলে হচ্ছে চাকি বেল্লিতে বেলতে হত সে সব রুটি আর চাকি বেল্লিতে বেলতে হচ্ছে না মেশিন বেরিয়েছে মেশিনে রুটি বেলা হয়ে যাচ্ছে খাবার পৌঁছে যাচ্ছে পঞ্চাশ জনের জায়গায় একশো জনকে খেতে দিতে পারছে তাদের শিল্প বাণিজ্য তৈরি হচ্ছে আস্তে আস্তে তারপর দেখা যাচ্ছে পাঁচ জন হয়ত কাজ করত সেই জায়গায় তিন জন কাজ করে নিচ্ছে কারণ বিজ্ঞান প্রযুক্ত সবকিছু জিনিস বেরিয়েছে